আমাদের অঞ্চলে কোনো নির্দিষ্ট বুনন সেলাই নেই কিন্তু আমি চেষ্টা করছি হাতের কাজ শেখার সেলাই কাজ শেখার যেমন কোনো পিস তৈরি করা তারপর এমব্রয়ডারি কাজ অ্যম্ব্রয়ডারি কাজ তারপর ঢাড্ডার কাজগুলো মানে বুক ড্রেসের যে বুকের কাছে যে কাজগুলো হয় মানে ড্রেসের যে পুঁথির কাজগুলো হয় সেই রকম টেলার্সের যে কাজগুলো যেমন ওই চুড়িদারের পিস তৈরি করা মানে অন্যান্য ড্রেসের পিস তৈরি মানে থেকে ড্রেস তৈরি করা যেমন শার্ট তৈরি করা বাচ্চাদের শার্ট বড়দের শার্ট প্যান্ট অনেক আরও নানান ধরনের ড্রেস আছে সেগুলো তৈরি করা আমি শিখছি তারপর আরও নানান ধরনের হাতের কাজ নানান ধরনের হাতের সেলাই যেমন কাঁথার ও উপরে স্টিচ করা কাঁথা সেলাই মানে আরও ডিজাইন করা আরও নানান ধরনের জিনিস কোনো সালোয়ারের পিস থেকে তৈরি করা কোনো কুর্তি তৈরি করা বা যেমন ধরুন আরও অন্যান্য অনেক ড্রেস আছে সেগুলোকে তৈরি করা